হ্যাঁ কাছাকাছি অনেকগুলি বৃদ্ধাশ্রম রয়েছে যেখানে বয়স্ক মানুষদের বয়োজ্যেষ্ঠ মানুষ এবং যে সব বয়োজ্যেষ্ঠ্য মানুষদের ছেলেরা কিংবা মেয়েরা তাদেরকে বাড়িতে রাখে না তাদের ওপর বিরক্তি বোধ করে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে সেরকম বৃদ্ধাশ্রম রয়েছে যেখানে বিনামূল্যে অনেক বৃদ্ধ মানুষেরা সেখানে খুব ভালোভাবে নিজেদের বাড়ির মতো করে নিজেরা থাকতে পারে এবং তাদের খাওয়া দাওয়ার সঠিক ব্যবস্থা থাকে এবং থাকারও জায়গা অনেকই রয়েছে এবং ফস্টার হোমও আছে খুব উন্নত মানের এবং শিশুযত্ন কেন্দ্র রয়েছে যেখানে চাইল্ড কেয়ার অর্থাৎ শিশুদের যত্ন বিশেষভাবে যত্ন নেওয়া হয় পাশাপাশি সেখানে শিশুদের জন্য বিদ্যালয় করা রয়েছে যেখানে থেকে তারা পড়াশুনার দিকেও এগোতে পারে এবং খুব ভালোভাবে নিজেদের কেরিয়ারকে নিজেদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল পথে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং বাঁকুড়া যেটা খ্রিস্টান কলেজ আছে তো ওখানে সমস্ত ছাত্র ছাত্রীরা খুবই উন্নত মানের শিক্ষায় শিক্ষিত হো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে বলে আমার মনে হয় এবং অম্বিকা দেবী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যেটা আছে সেখানে বাচ্চাদের বা শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় শিক্ষিত করা হয় এবং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ টিচাররা সেখানে ট্রেনিং করে তারপর শি শিশুদেরকে বা ছাত্রদেরকে শিক্ষাদান করেন এভাবেই ওখানে অনেকগুলি সংস্থা বা সম্প্রদায় সংগঠন গড়ে উঠেছে যেখানে মানুষজনের অনেক ইয়ে করে অনেক সাহায্য করে মানুষজনের কাজে লাগে এবং মানুষজনকে প্রতিটা ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং তারা নিশ্চিন্তভাবে সেখানে জীবন যাপন করতে পারে এভাবেই অনেকগুলি সম্প্রদায় অনেকগুলি সংগঠন গড়ে তুলেছে বাঁকুড়া জেলার কিছু সম্প্রদায় সংস্থা